আমি আমার গ্রামের কথা বলতে পারি আমি ভারতবর্ষর দেশের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার তারকেশ্বর গ্রামে বাস করি তো এই গ্রামটি সত্যি খুব সুন্দর এই কংসাবতী ও অন্যান্য নদীর তীরে গঠিত এখানে এই গ্রামটি একটি সুন্দর গ্রাম বিভিন্ন ধর্মের মানুষ এখানে বাস করেন যেমন হিন্দু মুসলিম বৌদ্ধ প্রভৃতি মানুষ বাস করেন এছাড়াও বিভিন্ন ভাষাভাষীর মানুষের এখানে সংস্কৃতির মিলন ঘটেছে এছাড়া যেমন বাংলা হিন্দি ইত্যাদি বিভিন্ন ভাষাভাষীর মানুষ এখানে রয়েছেন এবং বিভিন্ন জীবিকার মানুষও সেরকম রয়েছেন বিভিন্ন জীবিকার মানুষ এখানে বাস করে থাকেন এই গ্রামে রয়েছে বিভিন্ন দেবদেবীর মন্দির এছাড়াও মসজিদ ও গির্জা এখানে সবাই একসাথে মিলেমিশে সাংস্কৃতিক সমন্বয়ভাবে বাস করেন খুব সুন্দর জীবনযাত্রা করেন এখানে কৃষি প্রধান অর্থকরী ফসল হলেও অন্যান্য বিভিন্ন শিল্প বাণিজ্য ক্ষুদ্র শিল্প হস্তশিল্প রয়েছে এই গ্রামে